হ্যালো ম্যাম বলুন ম্যাম বলছি যে আমি এরকম সাইকেল কিনবো তো এখানে কি ভালো সাইকেল পাওয়া যাবে আপনার ওখানে কীরকম সাইকেল আছে হুম হুম আচ্ছা তাহলে এখন এখন সাইকেল তো এখন কি বলে ও আচ্ছা আচ্ছা তো আমি সাইকেলটা নেব এর দাম কি একটু রেট একটু কম হবে না আমি দুটো সাইকেল নেব দেখুন একটু যদি দামে কম হয় দামটা একটু বলুন ও হো হো সেটা তাহলে আপনার ব্যবহার আছে যে সেই দামটা ও ও ঠিক আছে ম্যাম একটু যদি রেটে কম হয় আমি হ্যাঁ হ্যাঁ

ঠিক আছে আপনি এখন যদি না পারেন ও আচ্ছা আচ্ছা তাহলে তো খুব ভালো হয় ম্যাম ঠিক আছে তাহলে রাখছি এখন এই সাইকেল আমি নেব হ্যাঁ পরে আপনার সাথে যোগাযোগ করছি